স্কুলে আমার প্রিয় বিষয় ছিলো বাংলা এবং আমার সবচেয়ে স্কুলে কঠিন বিষয় মনে হয়েছিলো ইতিহাস কারণ ইতিহাস এই জন্যই আমাকে কঠিন মনে হয়েছিলো কারণ আমার ইতিহাস সাবজেক্টটা ভালো লাগত না বা সালগুলা মনে থাকতো না আবনার স্কুল দিন থেকে একটি খুশির দিনের কথা জানান আমার স্কুলে খুশির দিনের কথা হচ্ছে যেমন শিক্ষক দিবস এই দিনে আমি অনেক আনন্দ করেছিলাম এবং খুব খুশিতে কেটেছিলো এই দিনটি